আমার ঘুরে দেখার মধ্যে সবচেয়ে একটি পছন্দের জায়গা হচ্ছে দীঘা দীঘার মধ্যে বিশাল সমুদ্র সৈকত ঝাউবন এবং প্রাকৃতিক অপূর্ব সৌন্দর্য মিলিয়ে দীঘা সমুদ্র সৈকত একটি অসাধারণ ভ্রমণের স্থান সমুদ্রপ্রেমীদের জন্য আপনার ভ্রমণের বাজেট যদি অল্প থাকে তাহলে আপনার জন্য দীঘা ভ্রমণ অসাধারণ অসাধারণ একটি জায়গা স্বাদ এই সমুদ্রসৈকতের এক পাশে জলরাশি আর অন্য পাশে ঝাউবনের অসাধারণ সাদৃশ্য চোখে পড়ার মতো দীঘার সমুদ্র সৈকতে সৈকত যা পশ্চিমবঙ্গের জেলার পূর্ব মেদিনীপুরে অবস্থিত কলকাতা থেকে দীঘার দূরত্ব মাত্র একশো সাতাশি ক কিমি বিশাল সমুদ্র সৈকত ঝাউ এবং প্রাকৃতিক অপূর্ব সৌন্দর্য মিলিয়ে একটি স দীঘা হল একটি অসাধারণ ভ্রমণের জায়গা দীঘার সমুদ্র সৈকত পশ্চিমবঙ্গের মধ্যে অবস্থান করেছে পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার সমুদ্র সৈকত দীঘা কলকাতা থেকে বা হাওড়া থেকে দীঘার দূরত্ব একশো তিরাশি কিলোমিটার এবং আপনি যদি খড়গপুর থেকে যান তাহলে দূরত্ব পড়বে দুশো চৌঁত্রিশ কিলোমিটার দীঘা একটি এমন জায়গা যেখানে স সবাই সকালের দৃশ্যটিকে অনুভব করার জন্যই জমায়েত করে সেই সূর্য ওঠার দৃশ্য সেই জলের মধ্যে সেই ঢেউয়ের দৃশ্য দেখার জন্যে মানুষ সেখানে সবথেকে বেশি ও ওখানে গিয়ে থাকেন